আঁকার অক্ষরগুলিতে নতুন শিল্পীদের আরও বেশি উৎসাহ যোগায় কারণ এতে অনেকের লাভও হয় আবার অনেকের অনেকের ক্ষতিও হয় তেমনই অনেকের বিক্রিও হয় খুব ভালো আবার অনেকের লাভও হয় খুব ভালো